লকডাউনে আমার মেয়ে আমার কাছ থেকে মোগলাই খেতে চেয়েছিল কারণ বাইরে সব দোকান বন্ধ ছিল আমি আমার মেয়ের জন্য মোগলাই বানিয়েছিলাম এই খাবারটি খুব সুস্বাদু হয়েছিল আমার মেয়ে খুব মন ভরে খেয়েছিল